আমার কাছে পশু বলতে আমি শখের বশে একটা কুকুর পুষি তার হচ্ছে বুলডগ তার জাত হচ্ছে বুলডগ আমি কাজ করি পাখি পাখির ব্যবসা আমি যখন প্রথম পাখি নিয়ে আসি বিভিন্ন জাতের একটা ছেলে একটা মেয়ে নিয়ে আসি টিয়পাখি কাকতুয়া আরও অনেকগুলো জাত নিয়ে আসি যখনই নিয়ে আসি একটা ছেলে একটা মেয়ে নিয়ে আসি তাদের ছোট থেকে বড় করি তারা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারা ডিম দেয় সেই ডিমের থেকে বাচ্চা ফোটে তারাও বড় হয় প্রাপ্তবয়স্ক হয় তারাও ডিম দেয় তাদেরও বাচ্চা হয় তাহলে দুটো থেকে চারটে হয় চারটে থেকে ছটা হয় এই ভাবে পাখির সংখ্যা বাড়ে এবং তাদেরকে আমরা খেতে দিই প্রোটিনযুক্ত যত খাবার পাওয়া যায় দোকানে সব খাবার এনে আমি তাদেরকে খাওয়াই এবং তাদেরকে ওষুধ দিই যারা যাতে তারা রোগ থেকে দূরে থাকে তাদের খাঁচাটা প্রতিদিন পরিষ্কার করি এই কারণে তারা রোগ থেকে দূরে থাকে যখন পাখির সংখ্যা দুয়ের থেকে চার হয় চারের থেকে ছয় হয় তখন আমি কিছু পাখি বিক্রি করে দিই আমার মনে আছে আমার তখন যখন আমি প্রথম পাখির ব্যবসা শুরু করি তখন দশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম আর সেই দশ হাজার টাকাটা দশ লাখে পরিণত হয়েছে তবে এই ব্যবসাটা আমার শুরু করা না আমার বাবা এই ব্যবসাটা করত সেখান থেকে দেখতে দেখতে আজ আমি করি এবার আমার বাবাও থাকে আমি ছোট কলেজে পড়ি খুব বেশি সময় পাই না যতটুকু সময় পাই বাবার সঙ্গে সঙ্গ দিই প্রথম বাবার দেখাদেখি জিনিসগুলো শিখে নিচ্ছি পরবর্তী কালে এই ব্যবসাই আমি করতে চাই কারণ আমার পাখিকে খুব ভালো লাগে আমার পাখিদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে আমার এখনও শেখার অনেক কিছুই বাকি আছে এবং সেই জন্য পাখিদের জন্য শিখতে গেলে এখন অনেক রকম অ্যাপস আছে অনেক বই আছে ইন্টারনেটের মাধ্যমেও অনেক কিছু শেখা যায় আমি সব সময় শেখার চেষ্টা করি পড়াশোনার মাঝে এটুকুই বলার ছিল